সময়ের সাথে সাথে পশ্চিমবঙ্গে সমাজে সরকারের ভূমিকা পরিবর্তন তো হয়েছে অবশ্যই হয়েছে এবং আগে যেরকম ছিল আগে একটাই রাজা থাকতো এবং সেই রাজা যেটা ডিসাইড করতো সেটাই হতো এবং পরবর্তীকালে ওই রাজার যে পুত্র সন্তান বা কন্যা সন্তান যেই থাকতো তাকে ওই সিংহাসনে বসানোর যোগ্য তৈরি করে ওই সিংহাসনেই বসানো হতো মানে এমন রাজার ছেলে রাজাই হবে এবং মন্ত্রী যে থাকতো মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে এরকমই একটা ব্যাপার ছিল রাজতন্ত্র যখন চলতো তখন একটাই রাজা যে যেটা ইচ্ছা হতো সে সেটাই করতে পারতো সে যে কোনও আইন লাগু করতে পারতো যে কোনও আইন সে তুলে নিতে পারতো কিন্তু সেই জিনিসটি যুগের সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হয়ে এখন গণতন্ত্র এসে গেছে এখন সমস্ত মানুষ যাকে চাইবে ভোট দিয়ে তাকেই নিজের রাজা হিসাবে মান্য করবে এবং সে সমস্ত তার প্রজাদের সেবায় নিয়োজিত থাকবে এইভাবেই গণতন্ত্র তৈরি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ জেলায় আমরা দেখে এসেছি আগে সিপিআইএম নামক একটি পার্টি রাজত্ব করেছে এবং তারা মোটামুটি ভালো খারাপ সমস্ত রকমেরই কাজ টুকটাক করেছে যেরকম করে কিন্তু ওই গণতন্ত্র যে রাজতন্ত্রে রাজার ছেলে রাজা হবে গণতন্ত্রে তো এই জিনিসটা একদমই নেই মানুষ তাই সিপিআইএম পার্টিকে সরিয়ে দিয়ে এখন ক্ষমতায় নিয়ে এসেছে তৃণমূল টিএমসি পার্টিকে এখন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ইনি একজন নারী রাজতন্ত্র হিসাব করলে এখন আমাদের রাজা বা যে রাজ্য চালাচ্ছে মেন হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ইনি টিএমসি পার্টি নিয়ে এখন আমাদের গোটা রাজ্যটিকে চালাচ্ছে এবং আমাদের টোটাল ভারতবর্ষে কেন্দ্রে যে শাসন করছে সেটি হচ্ছে বিজেপি পার্টি এবং সেই ক্ষমতায় আছে নরেন্দ্র মোদি